আমি আজ খ্যাগ রেস্তোরাঁতে আমার পরিবারকে নিয়ে যেতে চাই আমি জানতে চাই যে সেখানে উপলব্ধ টেবিল আছে কি না বসে খাওয়া যাবে কি না আর পার্কিং আছে কি না এবং কোন কোন সময়ে খাবার পাওয়া যাবে আর কখন বন্ধ হবে